হ্যাঁ ডক্টর উত্তরা বলছেন হ্যাঁ বলছিলাম যে আপনি চিনতে পারছেন আমি মাবিয়া মোল্লা বলছি কালকে আমার বাচ্চাকে এখন বাচ্চা তো ঠিক নেই জ্বর একটুও কমেনি মাঝে মাঝে বমিও করছে তো আপনি কখন চেম্বারে আসবেন একটু বলুন তাহলে বাচ্চাটাকে আবার নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাচ্চাকে নিয়ে যাব সাড়ে সাতটা নাগাদ আমি পৌঁছে যাব ওখানে হ্যাঁ বলছিলাম যে ওষুধগুলো কি আবার নিয়ে যাব মানে যদি চেঞ্জ করে দেওয়ার থাকে হ্যাঁ বুঝতে পেরেছি এই আমার পাশের বাড়ির একজন গিয়েছিল আপনার কাছে তার বাচ্চার অসুখ হলে ও উনি বলছিলেন যে বলছিল না ও ডাক্তারটা তেমন একটা ভালো নয় কার কাছে নিয়ে গেছ এইসব নানান কথাবার্তা বলছিল তো হ্যাঁ হ্যাঁ আমিও ওনাকে বলেছি যে আমি যা হয় ওনাকে দেখাই তো ওনার উপরে আমি ভরসা করি আচ্ছা ঠিক আছে তাহলে এই কথা রইল ঠিক ঠিক আছে হুম